আমি সাধারণত প্রকৃতির ছবি তুলতে ভালোবাসি আমি ছবি তুলি বিভিন্ন গাছ বিভিন্ন পশু পাখি বিভিন্ন রকম আকাশের বিভিন্ন রূপ মেঘের বিভিন্ন খেলা এই সমস্ত কিছু নিয়ে আমি ছবি তুলতে ভালোবাসি আমি বিশেষত ছবি তুলি এক নদী রয়েছে আমাদের আসানসোল শিল্প নগরে দামোদর নদী সেই দামোদর নদীর পশ্চিম বর্ধমান ঘাটে দাঁড়িয়ে আমি বাঁকুড়ার ঘাটের বিভিন্ন দৃশ্য মোবাইলে বন্দি করার চেষ্টা করি আমি ফটোগ্রাফির মধ্যে অন্যতম বলে মনে করি মানুষের থেকেও যারা সত্যিকারের অবলা প্রাণী তাদের ছবি তোলার কারণ মানুষ তার নিজের ছবি দশ রকম একশো রকম হাজার রকমভাবে তুলতে পারে কিন্তু তাদের সেই অবলা প্রাণীগুলোর ছবি কেউ তোলে না আমি সেই কারণে প্রকৃতির ছবি তুলতে ভালোবাসি আমি আমার পশু পাখি গাছপালা নদী পাহাড় পর্বত এই সমস্ত কিছুর ছবি তুলতে ভালোবাসি এবং আমি মনে করি আমার এই অন্য রকমভাবে কিছু ছবি তোলার দৃশ্য সেই ছবি তোলার কাজ আমাকে বাকিদের থেকে আলাদা করে তোলে